গ্রাম অঞ্চলে মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করতে পারি এই যে এখানে জনমতকে জনমতকে প্রভাবিত করে এখানে সেখানকার বিদ্যালয় এবং স্কুল কলেজের ব্যাপারে এটিকে স্বীকার করা উচিত সেখানকার মিডিয়ারা সেটিকে সংবাদভাবে প্রচারিত করে সরকারের কাছে এমনকি সেখানকার রাস্তাঘাট বলু বলো রাস্তাঘাট গাছপালা এবং আবর্জনা নোংরা সেগুলিকে ভিডিও করে এমনকি সরকারের কাছে প্রচারিত করে তাতে সেখানকার ব্যবস্থা সেরকম করে দেওয়ার শিক্ষার জন্য বিদ্যালয় এবং স্কুল কলেজ এগুলি গড়ে তোলার ব্যবস্থা করা যেতে পারে এটিকে আমাদের সংবাদভাবে সংবাদ করে প্রচারিত করা উচিত গ্রাম্য এলাকায়